যেখানে কোনো অনুষ্ঠান আছে ছোটো মোটো অনুষ্ঠান সেখানে যেমন স্বাধীনতা দিবসের দিন প্রজাতন্ত্র দিবসের দিন কারুর জন্মদিনের দিন কারুর বিয়ের দিন এইসব জায়গাতে আমি গান করতে পছন্দ করি বা চাই